হ্যাঁ হ্যালো হ্যাঁ আপনি কি ডক্টর চ্যাটার্জি বলছেন হ্যাঁ আমি আমার নাম সুপ্রীতি কুণ্ডু আমি পুরুলিয়া থেকে কথা বলছি উপর নডিহা থেকে আর আপনি কি বাইরে আছেন কোথাও মানে আমার একটু মানে বমি বমি ভাব লাগছে আমার শরীরটা খুব খারাপ আছে আর আমি মানে ওষুধ নিচ্ছিলাম তো ওইগুলো সব শেষ হয়ে গেছে তো আমি আপনার আপনার বলা ছাড়া তো আমি অন্য ওষুধ নিতেও পারছি না না না না পুরুলিয়াতেই আছি তো আপনি যদি একটু এসে যদি আমাকে দেখতে পারেন তো একটু ভালো হতো না আমি কিছুদিনের মধ্যে বাইরে যাইনি না খাওয়া দাওয়া চেঞ্জ হয়নি তাও আমার মানে খেতে অতটা ভালো লাগছে না আগের মতো মানে কিছু খেলে বমি বমি লাগছে সকালে উঠে আমি এমনি নর্মাল খাই ছাতু খাই আর বেশি কিছু তারপর এমনি দুপুরবেলা এমনি ভাত খাই তো বেশি খেতেও পারি না বমি বমি লাগে হালকা হালকা খাই তার পরে জলও খাচ্ছি না বমি বমি বেশি লাগে মানে হয় মানে এক দুবার হয়েছে বমি কিন্তু সবসময় মানে এমনি গাটা গুলাচ্ছে মানে ভাত খাওয়ার পরে মানে ভাত খেলে মানে খালি পেটে তাহলে ঠিক আছি কিন্তু ভাত খেলে একটু বেশি মানে গাটা গুলাচ্ছে আর কি হুম খাবার খেলে বেশি হচ্ছে হ্যাঁ পেট ব্যথা হয় মাঝে মাঝে হয় মাথা ব্যথাও করে পেটে পেটে ব্যথা করে তলপেট পেটের তলপেটটা ব্যথা করে না মাঝে মাঝে সাইডে সাইডে হয়

না জ্বর সেরকম নেই জ্বর সেরকম নেই কিন্তু মাথা ব্যথাটা করে হুম ঘুমোতে অসুবিধা হয় খুব

না না ওমনি কিছু হয়নি তবে মাঝ মাঝেমাঝে একবার মনে হচ্ছিল যে চোখে মানে শিরার মতো কী মানে লাল লাল হয়ে যাচ্ছিল

হ্যাঁ আপনি জলদি জলদি আসার মতো চেষ্টা করবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ